হ্যাঁ আমার পরিবারে কেউ অসুস্থ হলে আমি তাকে হালকা খাবার রান্না করে দেব তার ফলে প্রথমে দেব তাকে হালকা ডাল ভাত আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ গাজর সেদ্ধ এরকম কিছু হালকা খাবার মাছের ঝোল মাছের ঝোল মাংসের ঝোল শরবত কিছু ঠান্ডা ঠান্ডা খাবার তাকে দেওয়া হবে যার কারণে সে অসুস্থ থাকাকালীনও এরকম খাবার খেয়ে তিনি উপকৃত হতে পারেন